বলছি বলছি যে এই যে বেড়াতে যাবার সময় তো আমরা যে বেড়াতে যাবো কখন বাস টাস এইদিকে আসবে ছাড়বে

আচ্ছা টাইমে বাসটা ছাড়বে তো নহলে আবার গিয়ে ওয়েট করতে তো খুব অস্বস্তি লাগবে আচ্ছা ঠিক আছে আপনার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে খাওয়া দাওয়া কি নিয়ে যেতে হবে আমাদের

হুম ওম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা বলছি কি যে ধরুন কোথায় যেহেততে আমার বেড়াতে গেলাম সেখানে হয়তো একটু টাইম লেগে গেলে তাপ কোনো অসুবিধা হবে না তো আচ্ছা ঠিক আছে আর বলছি কি বলি রাত্তিরে কি কোনো হোটেলের ব্যবস্থা করেছে